পুরোনো গান আর আজকের গানের মধ্যে বহুল পার্থক্য যেমন সঙ্গীতের ধরন সঙ্গীতের বিষয়বস্তু এবং সঙ্গীতের উৎপাদন সঙ্গীতের ধরন পুরোনো গানগুলি সাধারণত রক পপ জ্যাজ এবং ব্লুজ ইত্যাদির মতো ঐতিহ্যবাহী সঙ্গীতের উপর ভিত্তি করে থাকে আজকের গানগুলি আরো বহুল পরিমাণে বৈচিত্র্যময় যার মধ্যে রক পপ ইলেকট্রনিক্স হিপ হপ আরএন্ডবি এবং আরো অনেক কিছু রয়েছে সঙ্গীতের বিষয়বস্তু পুরনো গানগুলি সাধারণত প্রেম জীবন মৃত্যু এবং অন্যান্য সাধারণ বিষয়গুলির উপর নির্ভর করে থাকত আজকের গানগুলি আরো ব্যক্তি ব্যক্তিগতভাবে এবং আধুনিক বিষয়গুলির উপর ভিত্তি করে থাকে যেমন সামাজিক ন্যায় বিচার রাজনীতি প্রযুক্তি প্রগতি শান্তি শিক্ষা সমৃদ্ধি কল্যাণ ন্যায় সঙ্গীতের উৎপাদন পুরনো গানগুলি সাধারণত অ্যানালগ সরঞ্জাম এবং প্রযুক্তি ব্যবহার করে রেকর্ড করা হয়েছিল যেহেতু তখনকার দিনে প্রযুক্তি ব্যবস্থা আজকের মতো অত উন্নত ছিল না আজকের গানগুলি সাধারণত ডিজিটাল সরঞ্জাম এবং উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করে রেকর্ড করা হয় এটি সঙ্গীতের শব্দ এবং স্পন্দনকে প্রভাবিত করে কোনটি বেশি ভালো কোন ধরনের গান ভালো তা প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত পছন্দ কিছু লোক পুরোনো গান ব পছন্দ করেন কিছু লোক নতুনত্ব গান পছন্দ করেন পুরোনো গানের মধ্যে ঐতিহ্যবাহী শব্দ এবং বিষয়বস্তু থাকে আজকের গানের মধ্যে নতুনত্ব এবং বৈচিত্র্য রয়েছে সমাজের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রান্তের বিষয়বস্তুগুলি নতুন গানের মধ্যে তুলে ধরা হয় আমি ব্যক্তিগতভাবে উভয় গান উপভোগ করি আমি পুরোনো গানের ঐতিহ্য এবং তার মধ্যে থাকা স্মৃতি মূল্য পছন্দ করি আমি আজকের গানের অর্থাৎ আধুনিক সমাজের গানের নতুনত্ব এবং উদ্ভাবনের মূল্য পছন্দ করি